হুম হ্যাঁ বল হ্যাঁ ম্যাচ এসেছে হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ তোরা তোরা ভোরে আসবি বিকেলে আসবি আর দুপুরে তোরা প্র্যাকটিস করবি তোদের নিজেদের গ্রাউন্ডে আর আমার কাছে হ্যাঁ সেই টাইমে আসবি প্র্যাকটিসে হ্যাঁ এগারো জন ইলেভেন ইলেভেন সাইড মাঠ তোরা এগারো জন খেলবি পাসিংই খেলবি তোরা যেরকম খেলিস সেরকমই খেলবি বুঝলি তোরা যেরকম জানিস সেরকমই খেলবি হ্যাঁ ভালো টিম আসছে কামারপুকুর থেকে আসছে ভালো টিম সে হ্যাঁ কড়াকড়ি আরও দুচারটে বাড়তে পারে হ্যাঁ হ্যাঁ পাঁচ পাক কেন তোরা তো দশ পাক করে ছুটবি এখন তো সময় ছোটার তোরা রান রাখতে পারবি না হ্যাঁ দুটো থেকে শুরু হবে